হ্যাঁ দেশের বাইরে আমি অনেক জায়গায় অনেকটা দেশই ঘুরেছি যেমন ফার্স্ট বিদেশ যাত্রা হয় আমার ইউএস এর শিকাগো শহর সেখানে আমার মেয়ে থাকে এবং আমার বুঝতেই পারছেন মেয়ে জামাই নাতনি ওইখানে থাকে শিকাগো গেছি তারপর গেছিলাম ছেলে থাকতো মালয়েশিয়ায় তখন ছেলের ওইখানে মালয়েশিয়ায় থাকতে মালয়েশিয়া গেছি আমি লন্ডন গেছি আমার ছেলে লন্ডনে থাকে তো এই গতবছরে আমি লন্ডন থেকে ঘুরে এলাম তারপরেই এই ডিসেম্বর মাসের চার তারিখে আমি ইউ এস এ আমার মেয়ে আবার শিকাগো থেকে ফ্লোরিডা ট্রান্সফার হয়ে এসেছে তো ওখানে ফ্লোরিডা গেছিলাম ডিসেম্বরের চার তারিখে ফেব্রুয়ারির তিন তারিখে ফিরেছি দেশেও আমার ছেলেমেয়ে থাকে ওতো আমার ওখানে আমার যাওয়ারও একটাই উদ্দেশ্য ওদের সাথে দেখা হবে ওদের সাথে টাইম স্পেন্ট করবো নাতনি নাতিদের নাতি নাতনিদের নিয়ে আনন্দ করবো এটাই উদ্দেশ্য আর কী উদ্দেশ্য আর প্রচুর আনন্দ করেছি অ্যামেরিকা লন্ডন মালয়েশিয়া এই সমস্ত জায়গাগুলো ঘুরে প্রচুর আনন্দ করেছি অ্যামেরিকা আমি তিনবার গেছি ফ্লোরিডা এই নিয়ে দুবার শিকাগো একবার আর লন্ডন দুবার গেছি মালয়েশিয়া একবার ভালো লেগেছে এই আর কী খুব খুব ভালো লেগেছে যেতে আমি একাই যাই